আমি একজন বাঙালি তাই আমার পছন্দটাও বাঙালিয়ানা খুবই সামান্য আমি মুগ ডাল এবং আলু পোস্ত এটি খেতে খুব পছন্দ করি কেননা এই রেসিপিটা আমার ছোট থেকেই খুবই ভালো লাগে এটা দিয়ে আমি খুব সহজেই খেয়ে নিতে পারি যে কোনো খাবার যে কোনো অনুষ্ঠানে পোস্তটাই আমার সবচেয়ে ফেভারিট এই পোস্তটা আমি খুবই বেশি পছন্দ করি কেন এর যে স্বাদ পোস্তর যে স্বাদ সেটা ছাড়া বাঙালি অসম্পূর্ণ এই বাঙালিকে সম্পূর্ণ করে তোলার জন্য পোস্তটা চাই তাই আমার মনে হয় আলু পোস্তই সবচেয়ে ভালো খাবার তাই আমি এই আলু পোস্তটাই পছন্দ করি